হ্যালো আমি কি আড্ডা রেস্তোরাঁতে ফোন করেছি আমি আসলে আপনাদের ঠিকানাটা অনলাইন থেকে পেলাম আপনাদের ঠিকানা কি পূর্ব মেদিনীপুর জেলা স্টেশন রোডের কাছে তাহলে হয়তো আমি ঠিক জায়গাতেই ফোন করিয়েছি আসলে আমি কিছু খাবার অর্ডার করতে চাই আসলে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আমি কিছু খাবার অর্ডার করতে চাইছি কারণ আমার কয়েকজন বন্ধু আমার বাড়িতে আজকে এসেছে তো সবাই মিলে গল্প করব একটুখানি পিকনিকের মতো করতে চাইছি এবং বাড়িতে রান্নাও কেউ করতে চাইছে না কারণ সবাই অফিসের কাজ সেরে এসেছে তো সবাই মিলে আড্ডা করতে চাইছে এবং খেতে চাইছে সেক্ষেত্রে আমি ওই জন্য কিছু খাবার অর্ডার করতে চাইছি আপনারা কি আজকের মধ্যে অর্ডারটা দিতে পারবেন যদি পারেন তাহলে অবশ্যই খাবারগুলো একটু লিখে নেবেন রাইস চার প্লেট চিকেন কষা দু প্লেট পকোড়া কুড়ি পিস রোল চার পিস মটন দু প্লেট পেটাই পরোটা দশ পিস বিরিয়ানি চার প্লেট আমি কি ধরতে পারি যে আমার খাবারের অর্ডারটা কনফার্ম করা করে দেবেন আপনারা তাহলে খুবই ভালো হতো কারণ যেহেতু সব বন্ধুরা মিলে এক সাথে এসেছি বা খাওয়া দাওয়া করছি তো সেক্ষেত্রে ভালোই হতো যদি না পারেন সেক্ষেত্রে আমাকে আবার অন্য কোথাও ফোন করে নিতে হবে আসলে সব বন্ধুরা বলল যে আপনাদের রেস্তোরাঁর নাম বললে যে খুব ভালো নাম হয়েছে অনলাইনে খুব ভালো রেটিংও আছে আর এক বন্ধু বলল কী আপনাদের ওখানে গিয়ে খেয়েও এসেছে আপনাদের এখানে খাবার নাকি খুবই সুস্বাদু সেই জন্য আমি আপনাদের দোকানটাকেই বেছে নিলাম খাবার অর্ডার করার জন্য তাহলে আমি ধরে নিতে পারি যে আমার অর্ডার কনফার্ম হয়েছে তাহলে আপনি আমার অ্যাড্রেসটা একটু লিখে নেবেন আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মাতঙ্গিনী হাজরা যে স্ট্যাচুটা করা আছে ওরই ডান দিকে মাতঙ্গিনী হাজরার ডান দিকে দোতলা বাড়ি ওই বাড়িটাই আমার বাড়ি ওখানে আমি অ্যাড্রেসটা আপনাকে কি মেল করব না কি আপনি নোট ডাউন করে নিয়েছেন আশা করি আপনি লিখে নিয়েছেন আচ্ছা পেমেন্টটা কীভাবে দেবো সে ব্যাপারে একটু বলবেন যে আপনাদের অনলাইন করা যাবে না কি আপনারা যখন ডেলিভারি দিতে আসবেন তখন কা হাতে দেবো আসলে আমি অনেক অনলাইন সংস্থা দেখেছি যেখানে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয় সেই জন্য আমি ঝামেলার মধ্যে থাকতে চাইছি না ওই জন্য আমি এখনই টাকা পয়সার ব্যাপারটা জিজ্ঞাসা করে নিতে চাইছি আর আর একটা কথাও বলে দেওয়া ভালো যে অবশ্যই রাত্রি নটার মধ্যে আজকে খাবারটা যেন অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে যায় কারণ কিছু অনলাইন সংস্থা দেখেছি অর্ডার নিয়ে নেয় তারপর ডেলিভারি দিতে পারে না সেক্ষেত্রে গ্রাহকদের বহুত সমস্যার মন সম্মুখীন হতে হয় তাই আমি চাইছি না কোনো সমস্যা সম্মুখীন হতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার অর্ডারটা যেন ঠিকঠাক টাইমে এসে পৌঁছে যায় এগুলো একটু দেখবেন আশা করি আপনি আমার রা অ্যাড্রেসটা লিখে নিয়েছেন ধন্যবাদ